আমার পড়া শেষ বইটি হলো শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ দ্য ভেনিস যেটি অবশ্য বাংলা অনুবাদ গল্পটিতে এক ব্যবসাদার এক বণিক যিনি বাণিজ্য করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তার জন্য কিছু অর্থ তিনি ধার করেছিলেন এক কসাইয়ের কাছ থেকে কসাই বলছি এই জন্যেই তিনি প্রচন্ড সুদে টাকা ধার দিতেন এবং তার কঠিন কঠিন শর্ত থাকতো তা তিনি সদ্য বিবাহ করেছেন কিন্তু তিনি যে অর্থ ধার নিয়েছিলেন যে কসাইয়ের কাছ থেকে তিনি সে কথা বেমালুম ভুলে যান কসাইয়ের শর্ত ছিল সময়মতো যদি অর্থ ফেরত দিতে না পারেন তাহলে তার শরীর থেকে এক পাউন্ড রক্ত এই এক পাউন্ড মাংস কেটে নেওয়া হবে যদিও কসাই বলেছিলেন এটা শুধু লেখার জন্যেই লেখা প্রকৃতপক্ষে এটা কি করা সম্ভব বণিক ভাবলেন হয়তো রহস্য করেই লেখা সেইজন্য তিনি মহাজনের এই শর্তে রাজি হয়ে টাকা ধার করেছিলেন কিন্তু সময়মতো টাকা শোধ দিতে না পারায় মহাজন বিচার সভার আয়োজন জানালেন রাজার কাছে রাজা ওই বণিককে ডেকে পাঠালেন এবং বললেন যে তার কী বলার আছে বণিক তখন বললেন মহারাজ আমি উনি যে পরিমাণ অর্থ দাবি করছেন সেই অর্থ আমি দিয়ে দিতে রাজি আছি কিন্তু মহাজন সে প্রস্তাবে রাজি নয় মহাজন বললেন শর্ত ছিল শরীর থেকে এক পাউন্ড মাংস কেটে নেওয়া এবং সেই শর্তেই বণিক আমার কাছ থেকে টাকা নিয়েছেন এবং স্বাক্ষরও করেছেন মহারাজও নিরুপায় কিছু বলতে পারছেন না মহারাজ বললেন বণিক তোমার কি কিছু বলার আছে বণিক বললেন না মহারাজ যদিও মহাজন আমাকে বলেছিলেন এটি শুধু কথার কথা এটি রহস্য করেই লেখা কিন্তু ওখানে যেহেতু আমি স্বাক্ষর করেছি আমার মুখের কথা কে বিশ্বাস করবে তাই অগত্যা উনি যা চান তাই হোক মহারাজ বললেন তোমার কি তোমার পক্ষে সওয়াল করার কি কেউ নেই সেই সময় ছদ্মবেশী একজন আসেন এসে বললেন মহারাজ আমি বণিককে সাহায্য করতে চাই বণিকও সম্মত হলেন কিন্তু বণিক বললেন মহাশয় আমি আপনাকে এর বিনিময়ে কী দিতে পারি তখন ঐ ছদ্মবেশী বললেন আমাকে আপনার হাতের ঐ সোনার অঙ্গুরী দিলেই চলবে বণিক কিছুটা ইতস্তত হলেন বললেন এটি আমার বিয়ের আংটি আমার বিয়ের সময় আমার স্ত্রী আমাকে উপহার দিয়েছিলেন আমি এটি কেমন করে দেই তখন তিনি বললেন ওই ছদ্মবেশী বললেন আপনার প্রাণের চেয়েও কি এই আংটির মূল্য অনেক বেশি নিরুপায় হয়ে বণিক রাজি হয়ে গেলেন এরপর বললেন ঠিক আছে মহাজন আপনি ওনার শরীর থেকে আপনার শর্ত মত মাংস আপনি নিতে পারেন কিন্তু আমি বলছি এর থেকে আপনার টাকা নিলে অনেক বেশি ভালো হবে কিন্তু মহাজন তো রাজি হয় না তিনি বারবার বলছেন আমি শর্ত অনুযায়ী এক পাউন্ড মাংসই নিতে চাই তখন এই ছদ্মবেশী বললেন দেখুন আপনার শর্তে তো আর কিছুই লেখা নেই বলছে না আমার এটাই বলছে ঠিক আছে আপনি ওনার শরীর থেকে এক পাউন্ড মাংস আপনি কেটে নেন যাতে ওনার শরীরে কোনো ব্যথা অনুভব উনি না করেন এবং ওনার শরীর থেকে এক ফোঁটাও যেন রক্ত না পড়ে এবং মাংসের পরিমাণটা এক পাউন্ডের বেশি যেন না হয় মহাজন নিরুপায় হয়ে দেখলো মাংস কাটলে রক্ত তো বেরোবেই মাংস কাটলে যন্ত্রণা তো হবেই আবার সঠিক পরিমাণ মাংস কেটে নেওয়াও অসম্ভব ব্যাপার মহাজন বুঝতে পারলেন যে তিনি ভুল করেছেন এরপর মহাজন বললেন মহারাজ আমার অর্থ তাহলে ফিরিয়ে দেওয়া হোক কিন্তু ছদ্মবেশী বললেন না অর্থ তো দেওয়া যাচ্ছে না আপনি তো শর্ত অনুযায়ী মাংস নিতে চান আপনি মাংস নেন আমরা আর কিছু দিতে পারছি না আপনাকে এই বলে মহাজন তার ভুল স্বীকার করে চলে গেলেন তিনি অর্থও পেলেন না বণিকও সুস্থ শরীরে বাড়ি ফিরলেন এদিকে ওনার স্ত্রী নববিবাহিত স্ত্রী বাড়িতে অপেক্ষা করছেন কখন বণিক ফিরবেন বণিক ফিরে আসার পর যখন সব বললেন ওনার স্ত্রীকে তখন উনি বললেন আচ্ছা তোমার সেই আংটি এইটা কি না দেখো তো বণিক দেখে তো চিনতে পারলেন হ্যাঁ এটাই তো সেই আংটি তখন বুঝতে পারলেন সেই ছদ্মবেশী আর কেউ নন ওনার স্ত্রী ছদ্মবেশে গিয়ে ওনাকে রক্ষা করেছেন এইখান থেকে আমি বুঝলাম যে অসৎ উপায় অবলম্বন করে কখনও সঠিক পথে এগোনো যায় না যা আমি আজও মেনে চলি